আমার মা বা কাকিমা বা জেঠিমা যে কোনো কেউ মানে বিভিন্ন কোনো না কোনো রান্না বা জানে সবাই রান্না কিন্তু সবার রান্নার স্টেপ একইরকম হয় না তো তো আমার মা যেটা রান্না করে মানে মা একটা অন্যরকমভাবে রান্না করে বা কাকিমা জেঠিমা তারা অন্যরকমভাবে রান্না করে তো সেই হিসাবে আমি প্রত্যেকের রান্না দেখতাম মানে প্রতিটা জন ধরো কাকিমা বৌদি পাশেতে মানে পরিবারের কাকিমা বৌদি জেঠিমা ওদের রান্নাগুলো দেখতাম আমার মায়ের রান্নাগুলোও দেখতাম সবার রান্না সব রকম না সবার রান্না স্টেপ বাই স্টেপ আলাদা হয় তো সেই রান্নাগুলো দেখে আমার ভীষণ ভালোও লাগত আর প্রতিটা রান্নাই ভীষণ ভালো হতো এবার সেই রান্নাগুলো দেখে আমারও ইচ্ছা হতো আমিও ওইভাবে রান্না করার চেষ্টা করতাম বা ওদের ওটার থেকেও অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করতাম রান্নাগুলো করে ধরো এক এমন একদিন হয়েছে যে আমার মা একদিন ইলিশ পাতুরি করল ধরো সেই ইলিশ পাতুরিটা আমার মা যেভাবে করল পাশের বাড়ির আমার একটা বৌদি আছে তো বৌদিটা আলাদারকমভাবে রান্না করেছে তো সেই হিসাবে বৌদিটার রান্নাটা দেখেও বেশ ভালো লেগেছে আবার মায়ের রান্নাটাও দেখে ভালো হয়েছে তো আমি রান্নার মায়ের রান্না মায়ের সাথে একটু হেল্প করলাম তো বৌদিরা যেভাবে রান্না করেছে সেই রান্নাটাকে দেখে আমি বাড়ি এসে সেইভাবে চেষ্টা করার করলাম করে দেখলাম বেশ রান্নাটা বৌদির মতোই অনেকটা হয়েছে তো সেই হিসাবে আমার মা বা পরিবারের সদস্যদের মানে পরিবারের পাশে আশেপাশে বাড়ির লোকের মানে রান্নাগুলো দেখে মোটামুটি ওই হিসাবে আমার রান্নার আইডিয়াটা এসেছে এবং এই হিসাবে আমি রান্না করতে ভালোবাসি এবং রান্না করতে ভালোওবাসি আর রান্না কে কীভাবে করছে সেই স্টেপ বাই স্টেপ দেখে বেশ ভালো লাগে